আমার জীবনের সব থেকে দামি জিনিস অনেক কিছুই আছে কিন্তু সবথেকে দামি জিনিস বলতে সোনাদানা টাকাপয়সা অন্য কিছুই নয় সবথেকে দামি জিনিস হচ্ছে আমার বাবা মা তাঁদের শিক্ষা দীক্ষা থেকে কোনোদিনও আমি ভুলতে পারব না তারাই আমাকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করেছে সেই অবদানও আমি কোনোদিনও ভুলতে পারবো না বাবা মাই হচ্ছে আমার সবথেকে দামি জিনিস এখনো পর্যন্ত আমাকে কোনোদিনও মানে অবহেলা করেনি আজ পর্যন্ত সে বাবা মাই হচ্ছে আমার কাছে সবকিছু